আমাদের এলাকায় শিল্প বলতে দুটি আছে একটি হচ্ছে কাঁসা দুই হচ্ছে দুই হচ্ছে তাঁত আমাদের এখানকার তাঁত শিল্প অনেকটাই ভালো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা এলাকায় অনেকেই তাঁত শিল্প নিয়ে কাজ করে বা ঘরে প্রত্যেকটা মহিলা থেকে শুরু করে সবাই তাঁত শিল্পে কাজ করে এবং কাঁঁথা শিল্প এলাকায় এখানে বহুজন করে